স্ট্যাম্প পয়সা শিলা এগুলো থেকে আমি শিলা সম্পর্কেই বলছি যে শিলা সম্পর্কে জানতে হলে এই ধরুন যে আমি একটা শিলা পেয়েছি শিলাকে তিনটে ভাগে ভাগ করা যায় আগ্নেয় শিলা আছে পাললিক শিলা আছে রূপান্তরিত শিলা আছে কোনো একটা শিলা যদি সংগ্রহ করা যায় সেই শিলা থেকে আমরা অনেক কিছুই জানতে পারি সেই শিলাটা পরীক্ষা করলে সেটি আজ থেকে কত বছর আগে শিলাটি তৈরি হয়েছে আজ থেকে কত বছর আগে হয়েছিলো সে সম্পর্কে আমরা জানতে পারি পরীক্ষা করে এছাড়াও শিলাটি কোন শিলা আগ্নেয় শিলা না পাললিক শিলা না রূপান্তরিত শিলা সেগুলো আমরা বুঝতে পারি এছাড়াও শিলাটিকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যায় কোন সময়কার কোথায় পাওয়া গেছে তার মধ্যে কোন কিছু লেখা থাকলে সেটিও বুঝতে পারি তাই শিলা আমাদের কাছে খুবই এক গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি আমরা সংগ্রহ করতে পারি কোন একটি শিলা যদি সংগ্রহ করতে পারি তার থেকে আমরা অনেক কিছু বের করতে পারি